আমি একটা বিদ্যালয় পাঠ্য বই কিনেছি তাতে যা পাতা আছে তার তুলনায় দাম কম এবং বইতে উজ্জ্বল বর্ণ বিশিষ্ট ছবি আছে